স্বাস্থ্যসেবার অ্যাকসেসকে প্রভাবিত করে হাসপাতালগুলো একদম কাছেপিঠে না থাকার কারণে আজ প্রকৃত মানুষের প্রচণ্ড অসুবিধা করে সরকারি হসপিটাল বলো নার্সিং হোম বলো যে কারণে আজ কাছাকাছি নেই তাদের রাত্রেবেলা কী সকালবেলা যে কোনো টাইমে মানুষের কখন কী হয়ে যেতে পারে সেটা তো ভাবে বলা যায় না না তাহলে আজকে কারও হয়তো প্রেগনেন্সি রয়েছে কারও ডেট পড়ে গেলো রাত্রিবেলায় এবারে ফোন করল আমাদের বাড়িতে পাশের বাড়িতেই হয়েছিল একজনের খুব বাড়াবাড়ি একদম অবস্থা হয়ে গিয়েছিল তার এবারে ফোন করল এবারে অ্যাম্বুলেন্স এত দেরিতে আসলো মানে প্রচণ্ড দেরিতে আসলো মানে বাচ্চা ঠিক আছে কিন্তু মায়ের তো প্রচণ্ডভাবে কষ্ট হচ্ছে না সে কষ্টটা একদম চোখে দেখা যাচ্ছিল না তো সেই কারণে যদি হসপিটাল বলো নার্সিং হোম বলো সেসবগুলো যদি একটু কাছাকাছি থাকত তাহলে আজকে ওই যে একজন মা কষ্ট পেল প্রেগনেন্সি অবস্থায় তাহলে সেই কষ্টটা পেত না সেদিনে আমার শাশুড়ি মায়েরও এরকম হাত পুড়ে গিয়েছিল কিছু দিন আগে এরকম ঘটনা ঘটল হাতটা পুড়ে গেলো তাড়াতাড়িভাবে যে তাকে নার্সিং হোমে নিয়ে যাব কী হসপিটাল নিয়ে যাব একটা যে টোটো ডাকব টোটোওয়ালারও কোনো ঠিক নেই ফোন করে যে অ্যাম্বুলেন্সকে ডাকব ফোন করে যে একটা কোনো সুব্যবস্থা যে পাওয়া যাবে একটা না কাছেপিঠে নার্সিং হোম বলো কী হসপিটাল বলো ওখানে নিয়ে যাব যেয়ে শাশুড়ি মায়ের ভালোভাবে চিকিৎসাটা যে করাব সে মানুষটা যে হাতটা পুড়ে গিয়েছে যে কষ্ট পাচ্ছে সেই ব্যবস্থাটাও মানে কাছেপিঠে নেই এবারে আমরা হেঁটে হেঁটে হেঁটে হেঁটে যতটা পথ যাওয়া যায় তার পরে অ্যাম্বুলেন্স দেখলাম মাঝরাস্তায় এল তাকে নিয়ে আবার যাওয়া হলো তাহলে এভাবে প্রত্যেকটা গ্রামাঞ্চলে শহরে হসপিটাল নার্সিং হোম যদি কাছাকাছি থাকে তাহলে সেই কারণে আজ কাছাকাছি থাকলে অনেকটা সুবিধা হয় আর কি প্রতিটা মানুষের অনেকটা সুবিধা হয় যেতে যেতে আর গ্রামাঞ্চলে কী হয় কারেন্ট না থাকার জন্য লোডশেডিং হয়ে যায় মোবাইলে চার্জও ফুরিয়ে যায় এবারে ফোন করতেও অসুবিধা হয় আর রাত্রের দিকেই যত দুর্ঘটনা রাত্রের দিকেই ঘটে সারা দিন ঠিক যাবে রাত্রের দিকেই যত সব দুর্ঘটনাগুলো ঘটে এবারে গ্রামাঞ্চল মানে কারেন্ট চলে যাবে রাত্রেবেলা হলেই কারেন্ট চলে যায় সেই কারণে এবারে সারা দিন ঠিক থাকার কারণেও রাত্রেবেলা এই সবের হসপিটাল নার্সিং হোম এই সবে যেতেও একটু দেরি হয় এই সুব্যবস্থা এই সব আর কি